ক্যানসার হৃদ্রোগের মতো গুরুতর অসুস্থতার চিকিৎসা কিন্তু এখন এসে গিয়েছে আমাদের ওইখানে আমাদের এখানে আগে যেমন এ সব রোগের চিকিৎসা হতো না চিকিৎসা করার জন্য বাইরে যেতে হতো কিন্তু এখন ক্যানসার রোগের চিকিৎসা এবং ঔষধ বেরিয়ে গিয়েছে বিভিন্ন রকম কেমোর মাধ্যমে কিন্তু ক্যানসার রোগীকে বাঁচানো যাচ্ছে হ্যাঁ একটু বেসরকারি হাসপাতালে খরচাবহুল ঠিকই কিন্তু সেগুলো এখন বিভিন্ন রকম হাসপাতালেও দেওয়া হচ্ছে হাসপাতালে দেওয়ার ফলে এখন কিন্তু যেটা আগের মতন অতটা ব্যয়বহুল হচ্ছে না এখন বিভিন্ন ক্যানসারের হাসপাতাল তৈরি করা হচ্ছে হৃদ্রোগের জন্যও এখন দ্বিতীয় হৃৎপিণ্ডর যেটা আমাদের বায়োস্কপি বলা হয় সেটারও ব্যবস্থা করা হয়েছে যার ফলে মানুষের কিন্তু আগের মতন অতটা ব্যয়বহুল না হলেও সাশ্রয়ী নয় কিন্তু এখন ফিজিওথেরাপির মাধ্যমেও কিন্তু চিকিৎসা করা যাচ্ছে সহজে ডায়ালাইসিসও রয়েছে এ কেমো দেওয়া ফিজিওথেরাপি এই সব জিনিসপত্র আগে কিন্তু আমাদের এইখানে পাওয়া যেত না তার জন্য বাইরে চিকিৎসা করাতে নিয়ে যেতে হতো এখন কিন্তু সেগুলো আমাদের দেশেই পাওয়া যাচ্ছে এবং যার জন্য আমাদেরকে বাইরে আর যেতে হয় না